হ্যাঁ আমি খেলার ম্যাচ দেখতে ভালোবাসি আমি বিভিন্ন ধরনের খেলাধুলা উপভোগ করি ক্রিকেট ফুটবল টেনিস ব্যাডমিন্টন এই ধরনের খেলাগুলো আমি বিভিন্ন উপায়ে দেখে থাকি আমি যে যে মাধ্যমগুলিতে খেলা দেখি সেটি হলো টিভি আমি টিভিতে সরাসরি সম্প্রচারিত ম্যাচগুলো দেখি আমার কাছে কেবল টিভি চ্যানেলের সাবস্ক্রিপশান আছে তাই আমি যেসব চ্যানেলে খেলা দেখানো হয় সেইগুলোই দেখতে পারি আমি স্টেডিয়ামে গিয়েও খেলা দেখতে পছন্দ করি এটি খেলার রোমাঞ্চ এবং উত্তেজনা অনুভব করার সর্বোত্তম উপায় আমি ইউটিউবে হাইলাইট এবং পুরানো ম্যাচগুলি দেখি এছাড়া কিছুক্ষেত্রে ইউটিউবে সরাসরি সম্প্রচারিত ম্যাচগুলোও দেখা যায় আমি কিছু ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করেছি যেখানে আমি সরাসরি সম্প্রচারিত এবং আগে চলা ম্যাচগুলো দেখতে পারি আমি বন্ধুদের সাথে খেলা দেখতে খুবই পছন্দ করি আমরা একসাথে বসে খেলা দেখা উপভোগ করি এবং খেলার বিষয়ে আলোচনা করি বন্ধুদের সাথে খেলা দেখলে খেলার রোমাঞ্চ এবং উত্তেজনা আরও বেড়ে যায় খেলার অবশেষে আমরা খেলোয়ার দল এবং খেলার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করি এবং বিতর্ক করতে থাকি